হ্যালো বলছি তুমি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমার কেমন রেজাল্ট হল তাহলে কী নিয়ে পড়াশোনা করবে ভাবছ ওটা করলে কী হবে ভালো রেজাল্ট করেছ তো পড়াশোনা তো করতেই হবে না তাহলে তুমি অন্তত বাবাকে বলো বোঝাও যে পড়াশোনাটা আমি করব বাড়ির ব্যবসার কাজে লাগবনা এখন তোমার তুমি দরকার হয় দুটো টিউশন করে পড়ো পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে ব্যবসা বাদ দিয়ে পড়াশোনাটা চালিয়ে গেলে এর তো একটা ভবিষ্যৎ আছে না পড়াশোনা না শিখলে এর ভবিষ্যৎ তুমি কীভাবে তুমি ঠিক হবে বল পড়াশোনা তো একটা আমাদের ভবিষ্যতের অঙ্গ দেখো না দু চারটে টিউশন করলে অন্তত তোমার এই ফি টা তো জুটে যাবে না কম করে দেবে স্যারেদেরকে একটু বলবে যে স্যার ম্যাম এদেরকে যে আমাকে একটু কম করে নিন আমার আমার তো এরকম অবস্থা একটু বুঝিয়ে বলো তাহলে তারাও তো করবে না ভালো স্টুডেন্টের জন্য সবসময় সবাই সহযোগিতা করে আরে চাকরি শুধু সরকারি চাকরির আশায় বসে থাকলে কি হবে সরকারি চাকরি ছাড়া আদার্স কাজও তো আছে না কোম্পানি আছে পুলিশে আছে তোমার তো হাইট টাইট সব ভালো না তাহলে তুমি পুলিশের কাজেও তো যেতে পারো যারা সুইসাইড করছে তারা তো বোকা না তোমাকে তো ঠিক করে চলতে হবে যে সুইসাইড করে নেব বললেই করে নেব রেজাল্ট খারাপ বা চাকরি না পেলে চাকরি ছাড়া আদার্স কিছু করার জন্য পড়াশোনা লাগবে না বলো পড়াশোনা তো লাগবে সবকিছুর জন্য তুমি ব্যবসায় বসলে ব্যবসার জন্যও পড়াশোনা লাগবে তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হলে তার তো একটা আলাদা দাম না কলেজে যদি তুমি ভর্তি হও কলেজের জন্য তো আর রোজ তোমাকে কলেজ অ্যাটেন্ড করতে হয় না কলেজে যারা পড়ে মাঝে মাঝে যাও যেহেতু তোমার রেজাল্টটা ভালো তাই তোমাকে এত করে বলছি মাঝে মাঝে কলেজে যাবে মাঝে মাঝে তুমি ব্যবসার কাজে লাগবে মাঝে মাঝে টিউশন পড়াবে হুম একটু দেখবে না

একটু দেখবে তাহলে আমি রাখছি একটু পড়াশোনার দিকে দেখবে ঠিক আছে